আমি আমার সমাজ মাধ্যমে বিভিন্ন রকমের ছবি পোস্ট করে থাকি যেমন একটু পাশাপাশি দূরে কোথাও অ্যাক্সিডেন্ট ঘটলো সেই ছবিটা আমি তুলে পোস্ট করে থাকি তারপর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনো নাচ গান বা নাটক যেটা আমার ভালো লাগে সেই ছবিটা তুলে আমি পোস্ট করে থাকি আর এটা পোস্ট করতে আমাকে সাহায্য করে আমার মোবাইল ফোন আমার গোপনীয়তা বলে কিছু নেই এবং আমি গোপনীয়তাকে তাই ভয়ও পাই না